নমস্কার স্যার আমি আপনাদের কোম্পানির একটা ক্যাব বুক করেছিলাম আমার একটু এমার্জেন্সি দরকার ছিলো যাতে একটু বাইরে যাওয়ার জন্য কিন্তু আপনাদের ক্যাবটা এখনও এসে পৌঁছয়নি আমি এক ঘন্টা রীতিমতো এক ঘন্টা ধরে ওয়েট করে যাচ্ছি কিন্তু এখনও এসে পৌঁছয়নি ইভেন আমি অনেকবার কল করেছি সে আমার কলও রিসিভ করছে না এরপর আমি কী করবো আমি আর পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবো নাহলে কিন্তু আমি আপনার এই ক্যাবটা ক্যান্সেল করতে বাধ্য হবো হ্যাঁ আমি অন্য কিছু একটা ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো তাহলে আপনি বলুন তাহলে আমি এখন কী করবো উনি এখনও পর্যন্ত ক এখনও পর্যন্ত গাড়ি নিয়ে আসছেই না আমি রীতিমতো অনেকবার কল করছি আমার এক ঘন্টা লেট হয়ে গেছে এরপর আমি কী করবো বলুন আপনি য এইভাবে যদি চলতেই থাকে মানুষদের তো যাতায়াতের এতো অসুবিধা হবে না যদি না আসতে পারে সেটা বলে দিতেই পারে তাহলে ক্যান্সেল করে দিতাম আমি এখনও পর্যন্ত ওয়েট করেই যাবো কখন আসবে আমার তো সেখানে এমার্জেন্সি ঠিক টাইমে পৌঁছতে হবে না যদি লেট হয় এরকম লেট হতে থাকলে তো সমস্যা সেটা আমাদেরও সমস্যা হবে এবারে আপনি কী করবো বলুন আপনি য এখান দিয়ে একটু কল করে খোঁজ নিয়ে জানান নাহালে আমি ট্রিপটা ক্যান্সেল করতে বাধ্য হবো এইভাবে মানুষকে এতক্ষণ পর্যন্ত দাঁড় করিয়ে রেখে যদি তাকে আবার অন্য ব্যবস্থা নিতে হয় তাহলে এটা আপনাদের রেপুটেশনের পোত পক্ষে খারাপ হবে আপনার কোম্পানির কিন্তু নাম খারাপ হবে তাই সো আপনি ভালোভাবে একটু চেষ্টা করুন একটু আমাকে কল করে ইমিডিয়েটলি দা জানান নাহলে আমি ট্রিপ ক্যান্সেল করবো আপনার ক্যাবটা এবং আপনার জন্য আমার যাওয়াটাও হবে না খুবই বাজে ব্যাপার হবে আপনার রেপুটেশনে খুবই খারাপ হবে তাই আপনি একটু জানিয়ে আমাকে বলুন